আমি লিখতে খুব পছন্দ করি আর আমার এই লেখার সাফল্যের পেছনে অনেক মনীষী বা অনেক কবিগুরু রয়েছেন কবিগুরু রবীন্দনাথ ঠাকুর এমন কি সুকুমার রায় আরও বিভিন্ন লেখক বা বিভিন্ন মনীষী রয়েছেন যাদের বই পড়তে পড়তে আমি মনে করেছি যে এই বইগুলো আমার মনকে খুব অনুপ্রাণিত করেছে আর এখান থেকে আমি নিজে লিখতে পারবো তাই আমি আর আমি লেখাকে খুব পছন্দ করি আমি লিখতে খুব ভালোবাসি আর এই মনীষীগুলোই আমার আমাকে খুব প্রভাবিত করেছে আমার মধ্যে খুব প্রভাব বিস্তার করেছে লেখার জন্য আর আমি লিখার জন্য এই মনীষীদের বইগুলোকে বেছে নিয়েছি এদের বইগুলো পড়ে পড়ে আমি নিজেকে তৈরি করেছি আমি নিজে বুঝতে শিখেছি যে কীভাবে একটি কবিতা বা একটি গল্প লেখা যায় আর এই জিনিসগুলো বোঝার ফলেই আমি আরো ছোটো ছোটো গল্প বা কবিতা নিজের থেকে লিখতে শুরু করেছি আর আমার গল্প ছোটো ছোটো বাচ্চাদের আরও পাড়া প্রতিবেশী আরো বড়ো বড়ো মানুষদের পড়ে খুব ভালো লেগেছে তারা খুব উপকৃত হয়েছে তাই আমি মনে করি যে আমি তাদের কাছ থেকে যেসব মনীষীদের কাছ থেকে লেখাগুলো শিখে আমি নিজেকে খুব উত্তীর্ণ করেছি তাদের জন্যই আমি এত বড়ো লেখক বা এত বড়ো বড়ো হতে পেরেছি